আমি অনেকদিন থেকে স্ট্যাম্প পয়সা এবং শিলা বিভিন্ন ধরনের আদিম জিনিসকে খুবই পছন্দ করি তার মধ্যে জড়িয়ে থাকে অনেক ইতিহাস আগেকার ইতিহাস যেমন বিভিন্ন ধরনের ইংরেজদের আমলে স্ট্যাম্প থেকে আমরা তাদের রীতিনীতি এবং ইংরেজদের আমলে যেমন লর্ড কর্নওয়ালি লিসের স্ট্যাম্প এবং পয়সা তার থেকে আমরা বুঝতে পারি যে আগেকার দিনের মূল্য ও বা শিলার স্ট্যাম্পের মান কত ছিল এর ছাড়াও আমরা এখন যে পয়সা ব্যবহার করি বা পোস্ট অফিসে স্ট্যাম্প ব্যবহার করি তার তার শিক্ষাগত এবং সেইসব দিকগুলি ই আমরা বিচার করতে পারি এবং এখান থেকে আমরা অনেক কিছু শেখা যায় শিখতে পারি যে আগেকার দিনে স্ট্যাম্প ট্যাম যে কতটা আমাদের উপকার করেছিলো এবং এখনকার দিনের স্টাম্পের যে মূল্য সেটা খুবই আমরা বিচার করতে পারি তাছাড়াও পয়সা আমরা এখনকার দিনের পয়সা আর যে মূল্য সেটা খুবই কমে গেছে কারণ আগেকার দিনে সব রাজাদের এর পয়সার মূল্য ছিল এক অত্যাধিক এবং তাদের মূল্য বিচার্য নয় ওই যেমন আগেকার দিনের যেমন আগেকার দিনের রাজা ছিল ও রোর তুর্কি রাজা তার পয়সাগুলি খুবই মুল্যবান ছিল তাদের পয়সা রুপো সোনা দিয়ে তৈরি ছিল কিন্তু এখনকার পয়সার অতটাও মূল্যবোধ নেই বললেই চলে